ড্রাইভারদা সামনে তো বিশাল জ্যাম দেখছি আমরা যাব কী করে আর এখন তো আমার হাতে মোটে আধ ঘণ্টার সময় আছে আপনি এক কাজ করুন না একটু চেষ্টা করুন না যদি কোনো বাইপাস রাস্তা পাওয়া যায় তাতে করে কত সময় লাগবে ও আপনি বলছেন পঁয়তাল্লিশ মিনিট ঠিক আছে ঠিক আছে আমার আর তো হাতে আর আধ ঘণ্টার সময় আছে যদিও পনেরো মিনিট লেট হয় ওটা আমি ম্যানেজ করে নেব কারণ এখানে তো আধ ঘণ্টার জায়গায় এক ঘণ্টাও লেগে যেতে পারে তাতে তো আমাকে মিটিংয়ে অ্যাটেন্ড হতে পারব না সুতরাং আপনি এক কাজ করুন অন্য রাস্তা দিয়ে ধরুন তাতে করে আমি মিটিংয়ে উপস্থিত থাকব তাতে পনেরো মিনিট লেট হলেও অ্যাটেন্ড তো করতে পারব আর আপনি যদি সোজা যাওয়ার চেষ্টা করেন তাহলে আমার আর মিটিংয়ে উপস্থিত হওয়া যাবে না সুতরাং আপনি ওই রাস্তায় চলুন